আমাদের এই পশ্চিম বর্ধমান এলাকা যে পশ্চিম বর্ধমান জেলা এলাকায় তিনটে ঋতুই যদিও প্রধান প্রধান হচ্ছে গ্রীষ্ম আর শীত এছাড়াও শরৎ এবং বসন্ত কিছু দেখা দেয় কিছুটা উপভোগ করি কিন্তু সবচেয়ে এই এলাকাতে গ্রীষ্মপ্রধান এলাকা বেশিরভাগ গরম এই গরমে মানুষের অবস্থা খুবই সঙ্গিন হয়ে ওঠে গ্রীষ্মপ্রধান এলাকাতে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে এত তাপমাত্রা যে মানুষ এই সময় সাধারণত বাইরে যাওয়ার চেষ্টা করে যেগুলো ঠান্ডা এলাকাতে এই সময় আম কাঁঠালের আনন্দ খাওয়ার আনন্দ তো থাকে কিন্তু বেশিরভাগ মানুষ এই সময় বাইরে ঘুরতে যায় ছুটি থাকে গরমের ছুটির পরে স্কুল কলেজ বন্ধ থাকে মানুষ বাইরে বেড়াতে যায় শীতপ্রধান এলাকাতে মানুষ বেড়াতে যায় আর যারা গরমে বাইরে যেতে পারে না তাদের এই গরমের মধ্যে হ্যাঁ জ্বলে জ্বলে পুড়ে থাকতে হয় মানুষকে কষ্টভোগ করতে হয় এছাড়া বিভিন্ন যে বিশেষ করে গ্রীষ্মকালে ষষ্ঠী উপলক্ষে আম কাঁঠাল খায় মানুষের এটা আনন্দ এবং শীতকাল যদিও শীত আমাদের কম সময়ের জন্য হয় গ্রীষ্মটাই বেশি হয় পশ্চিম বর্ধমান এলাকাতে শীতকালে মানুষ বিশেষ করে ঠান্ডাপ্রবণ এলাকাতে আমাদের এখানে যেমন শীত সময় খুবই কম কিন্তু শীত হলেও এখানে খুব ঠান্ডা পড়ে পাহাড়ি এলাকা পাথুরে মাটি যার জন্যে শীত খুব থাকাতে মানুষের আগুনের প্রয়োজন হয় শীতকাল আগুন পোহানো হয় হ্যাঁ রোদে বসে রোদের দিকে পিঠ করে খাওয়ার হয় বিভিন্ন জায়গায় পিকনিক হয় এই সময় বাইরে ঘুরতে গিয়ে হ্যাঁ বনভোজন যেটাকে বলে মানুষ আনন্দ করে হই হুল্লোড় করে এই শীতটাকে উপভোগ করে এবং এই সময় শীতের সময় বিভিন্ন ফল মরসুমি ফল হ্যাঁ খাওয়া হয় শীতের সময় বিশেষ করে খেজুরের রস এবং খেজুরের গুড় হ্যাঁ খুব আনন্দদায়ক এবং উপভোগ্য এছাড়া বর্ষা আমাদের এখানে গ্রীষ্মপ্রধান এলাকা বর্ষা আসে কিন্তু বর্ষার স্থায়িত্ব বেশি নয় যদিও আমাদের এইসব এলাকাতে চাষবাসের অবস্থা খুবই কম তাও বর্ষার সময় চাষিরা এই বর্ষার জলে যেটুকু পারে চাষবাস করে এবং বর্ষা গ্রীষ্মের পরে বর্ষার গ্রীষ্মের দাবদাহর পরে বর্ষা যার জন্য সবাই বর্ষার দিকে মুখ করে থাকে কখন বর্ষা আসবে হ্যাঁ এই পরিস্থিতি আর শরৎ এবং হেমন্ত দুটোই হচ্ছে মোটামুটি এই সময় পুজোটা বেশি হয় দুর্গাপূজা কালীপূজা বিভিন্ন পূজা পার্বন আমরা পাই এই জন্য শরৎকাল অনেকের প্রিয় হয় আমারও শরৎকাল খুব প্রিয় আমাদের প্রিয় দুর্গাপুজো আমাদের সর্বজনীন পুজো এই সময় হয় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হয় আনন্দ হয় এই হচ্ছে আমাদের সারা বিভিন্ন ঋতুর সারা বছরের বিভিন্ন পূজা পার্বন এবং উপভোগ